গ্রাম অঞ্চলে তো বিভিন্ন ধরনের খেলায় উন্নতি হয় ক্রিকেট ফুটবল খোখো কাবাডি আরও বিভিন্ন খেলা টেনিস তো আমি যেই খেলাগুলোর কথা বলবো যে খেলার কথাটি আমি বলবো সেটা হচ্ছে কবাডি খেলা তো গ্রামে বেশিরভাগই কবাডি খেলার ছোটো ছোটো টুর্নামেন্ট হয় ছোটো ছোটো আয়োজন করা হয় এই কবাডি খেলার জন্য তো কাবাডি খেলা কী হয় যে দুই দিক দুই দলের সমান সমান ছেলে থাকে ছেলে মেয়ে থাকে তো তাদেরকে এক তাদের তাদের দল থেকেও এক একটা ছেলে প্রথমে যেতে হবে অন্য দলে তো সেখানে কাবাডি কাবাডি করে যেতে হবে তো তার যতক্ষণ দম থাকবে এবং সে যতগুলো ক্যান্ডিডেটকে ছুঁয়ে আসতে পারবে ততোতুলো পয়েন্ট হবে তো এরকম করে অন্য পক্ষের দলও এরকমভাবে যাবে আর এরকম করে কাবাডি খেলা হয় কাবাডি খেলা একটা খুব ঐতিহ্য খেলা ও একটা খুব খেলা যে খেলাটা এখনও চল গ্রামের দিকে বেশি দেখা যায় তো এই খেলাটা ছোটো ছোটো টুর্নামেন্ট হয় ততো সেখানে বিভিন্ন থেকে মানুষ অংশগ্রহণ করেন তো আমি কাবাডি খেলার জন্য যেটুকু বললাম আর কি